ফার্স্ট আমি একটা কম্পিউটার সেন্টারে কাজ করি প্রথম কম্পিউটার শিখি তারপর প্রিন্টের কাজ করি প্রিন্টের কাজ করতে করতে দেখি যে কাজটা খুব ভালো হচ্ছে আমি তো আর নিজে বুঝতে পারিনি অনেকে কাজ করতে আসে এখানে ফার্স্ট টাইম কম্পিউটার শিখেছিলাম কম্পিউটার শিখে বেসিক লেভেল ডিপ্লোমা সব কোর্সগুলো করলাম আস্তে আস্তে করে কাজ শুরু করলাম তারপর দোকানের দাদা আমাকে বললো ভাই তুমি এই দিদি তুমি পেন্টিংয়ের কাজ করতে পারবে আমি বললাম হ্যাঁ চেষ্টা করে দেখি তুমি যদি আমাকে একটু শিখিয়ে দাও তো সেই ভাই দাদাভাই আমাকে শিখিয়ে দিলো তারপর আমি পেন্টিংয়ের কাজ বেশ করছি কিছুদিন চলছে বুঝতে পারছি না আমি কীরকম করছি হঠাৎ করে আমার একটা বন্ধু একদিন আমার কাছকে আসে কিরে তুই এখানে আমি বলছি হ্যাঁ তুই কিছু প্রিন্ট করবি দে তো আমি করে দিই বলে আমি তাকে কিছু প্রিন্ট করে দিলাম তখন বন্ধু বাড়িতে গিয়ে প্রিন্টটা আরো বন্ধুদেরকে দেখালো মানে লেখাটা খুব সুন্দর হয়েছে তার যে পেন্টিংয়ের কাজগুলো দিয়েছিলো তারপর আমি বুঝতে পারলাম যে আমি সত্যি পেন্টিংয়ের কাজটা খুব ভালো করতে পারি সেই বন্ধু বললো বলে আমি জানতে পারলাম নাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে আমি পেন্টিংয়ের কাজটা করতে পারি তাই বাইরে থেকে সে দেখেছিলো বলেই আমার পেন্টিংয়ের কাজটা বুঝতে পেরেছিলো এতে আমি গর্বিত বোধ করেছিলাম